আবহাওয়া পরিবর্তনের সঙ্গে মোকাবিলা বলতে আপনি মনে করে দেখুন শীতে শীতে যদি আপনি দৌড়ান ঠিক আছে তো আপনার আমি দেখেছি আমার যেটা হয় আর কি আমি শীতের সময় দৌড়ালে আমার শরীরে একটু ঠান্ডা লেগে যায় বা বুকে কফ জমে যায় তো এটা খুব খারাপ কারণ শীতে আপনি বেশি সকাল সকাল না দৌড়ানোই ভালো মানে কুয়াশার মধ্যে আপনার না দৌড়ানোই ভালো তো এটাই আর কি আমার প্রভাব ফেলেছিলো রুটিনে কিছুদিন অসুস্থ হয়ে গিয়েছিলাম তো মোটামুটি আপনি আটটার দিকে শীতে আটটার দিকে রান করাটাই বেটার মার মনে হয় এবার শীত গেল এবার আপনি যদি বর্ষাকালের কথা বলেন বর্ষাকালে বেশিরভাগই মাঠে রান করা যায় না দৌড়ানো যায় না তো আপনি মোটামুটি রাস্তাতে দৌড়াতে পারেন হ্যাঁ রাস্তাতে দৌড়াতে খুব সেফটি না রিস্ক ব্যাপার আছে তো আপনি ধারে ধারে আস্তে আস্তে দৌড়াতে পারেন বা কোনো খোলা আর কি রাস্তা সেখানে গাড় ঘোড়া চাপ কম তো সেখানে আপনি দৌড়াতে পারেন ওই গ্রীষ্মকালে গ্রীষ্মকালে তো আমার মতে বলে সবথেকে আপনি যত ভোরবেলায় দৌড়াতে পারবেন তত আপনার ভালো কারণ একটা গরমের যখন যে গরম এখন যখন পড়ে আর কি তখন আপনি একটু দৌড়েই ঘেমে যাবেন হাঁফিয়ে যাবেন তো আমার মতে বলে সকালবেলায় বেশি দৌড়ান ভালো তো আপনি কিছু না কিছু কোনো সময় কোনো আর কি আপনি রিজেনে রুটিনে এফেক্ট পড়ে বেশিরভাগ এফেক্ট পড়ে শীতে আর বর্ষাতে কারণ বৃষ্টি পড়ে যায় যখন তখন বৃষ্টি পড়ছে যেতে পেলাম না এরকম একটা ব্যাপার হয় তো এইগুলোই আর কি দৌড়ানোর রুটিনের একটা বিশাল বড়ো প্রভাব